জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমরা ঘরোয়া প্রতিকার আমরা জলকে সব থেকে ভালো হচ্ছে যে ওকে ফুটিয়ে তারপর খাওয়া তাহলে একটা একদম বিশুদ্ধ হয়ে গেল আর আমরা জলকে কী করে বাঁচাবো সেই চেষ্টা করতে হবে আমাদের যেমনি পুকুরে টায়ার ফেলে দেয়া প্লাস্টিক নোংরা জল বা মরা কোনো পশু পাখি ওই পুকুরে ফেলে দেওয়া এসব থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং রাস্তায় আমরা যখন হাঁটি অনেক সময় দেখি অনেক কলের মুখটা খোলা আছে সেটাকে আমাদের চোখে পড়লে বন্ধ করে দিতে হবে তাহলে জল সেফ হবে এবং আমাদের ঘরে যেগুলো টিউবওয়েল থাকে সেইগুলোতে আমাদেরকে ধ্যান দিতে হবে যে কোনো বাচ্চা তার মধ্যে কোনো পাথর বালি বা কোনো কিছু ফেলে না দেয় সেগুলো দেখতে হবে এবং খাবার জল আমাদেরকে সব সময় ঢাকা দিয়ে রাখতে হবে খোলা পাত্রে জল রাখা যাবে না